নতুন ব্যবসা শুরু করার সাথে বেশ কিছু অনুষ্ঠান জড়িত থাকে বেশ কিছু আড়ম্বড় জাঁকজমক থাকে যেমন ব্যবসাটাকে নতুনভাবে শুরু করার জন্য ঢেলে সাজানোর একটা ব্যাপার থাকে যে ব্যবসাই শুরু করি না কেন কাপড়ের হোক গয়নার হোক বা যে কোনো ব্যবসা খাবারের হোক প্রথমে একটা আকর্ষণীয়ভাবে আমাদের ব্যবসার জায়গাকে উপস্থাপন করতে হয় তাই সেখানে পর্যাপ্ত পরিমাণে বিক্রির মানে দ্রব্যগুলো থাকতে হবে দোকানটা বা যে ব্যবসার জায়গাটা আমি তৈরি করেচি সেটাকে বেশ আকর্ষণীয় করতে হবে এছাড়াও ব্য ব্যবসার যে উদ্বোধন অনুষ্ঠান সেটিও বেশ সুন্দরভাবে করতে হবে যে সেদিন যে কোনো অ যে কোনো ব্যবসার ক্ষেত্রে সেই যেদিন ব্যবসাটি শুরু করা হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে সেদিন মানুষকে আকর্ষণ করার জন্য বেশ কিছু ছাড়ের ব্যবস্থা রাখতে হবে ব্যবসা শুরু করার জন্য অবশ্যই একটি বড়ো মূলধনের প্রয়োজন কারণ মূলধন ছাড়া জিনিসগুলো আসবে না যে যে যে যে দ্রব্য দিয়ে আমি কোনো একটা ব্যবসা শুরু করছি সেখানে আমাকে প্রথমে বিনিয়োগ অবশ্যই করতে হবে এবং একটা বড়ো মূলধন বিনিয়োগ করতে হবে